আমাদের সংস্কৃতিতে মহিলাদের মাসিক চিকিৎসা পুরুষদের যেমন বিভিন্ন রকম চিকিৎসা হয় ঠিক তেমনভাবেই মাসিক চিকিৎসাও তেমনভাবেই হয় কোনো রকম অন্য রকম কোনো এই নেই যে কোনো রকম বৈষম্য করা হবে নাহলে যে অধিকার দাওয়া হবে না এমন কোনো কিন্তু কোনো কথা নেই তাদের যতটা যা প্রয়োজন তা কিন্তু পরিমাণ মতো করা হয় তার জন্য কোনো রকম এখানে যে নারী বলে তাকে পিছিয়ে রাখা হবে সেরকম কিন্তু নয় সব সময় নারীদেরকে সঠিক চিকিৎসা এখানে করানো হয় কোনো রকম দ্বিচারিতা এখানে করা হয় না পুরুষের ক্ষেত্রে ঠিক যেমন নিয়ম নারীর ক্ষেত্রে ঠিক তেমন নিয়ম তারা পুরুষরা চিকিৎসায় হতে গেলে যেমনভাবে চিকিৎসা করা হয় তাদের ক্ষেত্রে যেমন মানুষ সমান দৃৃষ্টিতে দেখে কোনো নারীর ক্ষেত্রেও যখন চিকিৎসা হয় তারা সমান দৃষ্টিতে দেকে এখানে কোনো কোনো ভুল বা ত্রুটি নেই